হ্যাঁ কে বলছেন ও ঠিক ঠিক চিনতে পারলাম তো কোথা থেকে বলছেন ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আরে আসলে আসলে আস আসলে দিদি আজকে খুব মানে আমি একটু ব্যস্ত আছি তাই জন্যে আমি কল ওঠাতে পারিনি আপনার বলুন বলুন কী হয়েছে আপনি আপনি না না না না দিদি আজকে আজকে আমি সত্যিই একটু ব্যস্ত ছিলাম এখনও ইভেন আমি ব্যস্ত আছি একটু কাজ চলছে আমার তো আপনি আপনি একটা কাজ করে দেখুন আপনার যে মেইন ট্যাংক আছে ওখানে ভালভটা একটু এদিক ওদিক করে দেখুন আশা করি ঠিক হয়ে ও তাহলে আজকে তো আজকে আজকের দিনটা আপনাকে একটু তো চালাতে হবে কিছু করে কারণ আজকে আমি একদমই আসতে পারব না আজকে কালকে কাল কালকে সকালে না হলেও বিকেলে আমি আসতে পারব দেখছি দেখছি তাহলে আপনি এক কাজ করুন আমি আমি আপনাকে দেখছি আমি আপনাকে জানাচ্ছি আমার যে কর্মচারীরা আছে তাদের মধ্যে যদি এক দুজনকে পাঠানো যায় তাহলে আমি আপনার বাড়িতে পাঠাচ্ছি ওরা গিয়ে দেখুক না না সে তো ঠিকই আমি বুঝতে পারছি আপনার অব অবস্থাটা কিন্তু আমি কী করব এখন আমারও কাজ ধরা আছে তারপরে ওয়েদারের অবস্থা যা মানে বাইরে তো এত ঝড় বৃষ্টি হচ্ছে এখন বেরোনোই অসম্ভব ব্যাপার হয়ে গেছে আমিও একজনের বাড়িতে আমিও একজনের বাড়িতে এসেই ফেঁসে গেছি মানে ওর ওনাদের বাড়িতেই কাজ চলছে এখন না না সে হ্যাঁ হ্যাঁ সে তো নিশ্চয়ই

না না আমি আপনার কথাটা একদম বুঝতে পারছি আমি আপনার অবস্থাটাও বুঝতে পারছি কিন্তু আজকে আমি সত্যিই খুব ব্যস্ত নয়তো আমি চলে আসতাম আমি দেখছি আমার কোনও কর্মচারীরা যদি যেতে পারে আপনার বাড়িতে তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি ওদেরকে ওরা দেখে নেবে আর হ্যাঁ হ্যাঁ আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি আর বলছি আপনার কাছে কি কোনও যন্ত্রপাতি আছে এই কাজের না না হয় না মানে কারোর কারোর বাড়িতে থাকে আর কি হ্যাঁ আমি তার জন্যই বলছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমার কর্মচারীদেরকে দেখছি ওদেরকে বলে দেখি যদি কে কেউ যদি একদম একদম একদম নিশ্চয়ই আমি তো থাকতে পারছি না না ই না না একদম একদম না একদম না হ্যাঁ না না না আমি নিশ্চয়ই আমি চেষ্টা করব আমি তো আসতে পারব না কিন্তু আমি দেখছি আমি আপনার বাড়িতে লোক পাঠিয়ে দেব চিন্তা করবেন না আমি দেখছি দেখছি আরে না না ঠিক আছে সেরকম কোনও ব্যাপার না আমি আমি দেখছি আপনার বাড়িতে দেখা যাক আমি কাউকে না কাউকে পাঠিয়ে দিচ্ছি গিয়ে দেখে নেবে কী প্রবলেম আছে ঠিক আছে